আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলার বিভিন্ন জেলে বসবাস করে এবং এখানে জেলেদের অনেক রকমের জাতি বা গোষ্ঠী রয়েছে তার মধ্যে প্রধানত হল রাঢ় গোষ্ঠী মাছ যারা মাছ ধরে আনে সমুদ্রেতে গিয়ে এবং সমুদ্রের অনেক দূরে গিয়ে তারা ট্রলারে করে বা নৌকোতে করে গিয়ে মাছ ধরে আনে এবং সেই মাছ বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে তাদের মাছ ধরাই হল প্রধান জীবিকা নির্বাহনের রাস্তা এছাড়া এখানে একই সম্প্রদায়ের মানুষ একসাথে নিজেদেরকে নিজেদের পরিবারের মতো করে অন্যান্য মানুষদেরকে ভালোবেসে একসাথে বসবাস করে এইখানে নানা ধরনের সম্প্রদায়ের মানুষ বসবাস করে যেমন জেলা যারা পুজো করে তারা যারা চাষবাস করে তারা সমস্ত সম্প্রদায় এবং জাতি বর্ণ নির্বিশেষে তারা একত্রিত হয়ে বসবাস করে এছাড়াও মাছ ধরা সম্প্রদায়গুলি নানারকম উৎসব পালন করে তাদের বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের মতোই লেগে থাকে যেহেতু তারাও বাঙালি কিন্তু তাদের প্রধান উৎসবগুলি হল প্রধান উৎসবগুলির মধ্যে একদম প্রধানতর উৎসব হলো গঙ্গা পুজো ছট পুজো কারণ তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে তাদেরকে অনেক সমুদ্রের গভীরে গিয়ে মধ্যবর্তী সমুদ্রতে গিয়ে তাদেরকে মাছ ধরতে হয় সেই জন্য তাদের প্রধান উৎসব গঙ্গা পুজো তারা গঙ্গাকে নিজেদের মায়ের মতো ভালোবাসে এবং গঙ্গাকে তারা দেবী হিসেবে মানে এছাড়া তো রয়েছে দুর্গা পুজো ছট পুজো কালী পুজো নানারকম বাঙালিদের যে সমস্ত পুজোগুলি হয় পৌষ পার্বণ সেই সমস্ত পুজোগুলিতেও তারা অংশগ্রহণ করে থাকে এবং তারা এই উৎসবগুলিতে মজা করে থাকেন এবং এই উৎসবগুলিকে তারা নিজেদের মতো করে ভালোবাসেন এবং নিজেদের মতো করে কাটান